সাশ্রয় মূল্যে পরিবহনে অভিগমনের অভাব আমাদের নিকটবর্তী শহর বলতে কলকাতা কলকাতাতে তাতে এতো কিছু অসুবিধা হয় না পরিবাহন ব্যবস্থা নিয়ে বিশেষ করে ধরুন পড়াশোনার ক্ষেত্রে বলুন বা চাকরির ক্ষেত্রে বলুন সেরকম কোনো অসুবিধা হয় না যেমন আমরা যেখানটায় থাকি সেখানটায় একটু অসুবিধা হয় যেমন আমাদের এখানে যেমন অটো আর রিক্সা টোটো এই সবের ওপরই নির্ভর করতে হয় যেমন যেদিনকে হয়তো অটো স্ট্রাইক চললো অটো চলছেই না সেদিনকে আমাদের খুবই অসুবিধা হয় সেই সময় রিক্সাও ঠিকঠাক পাওয়া যায় না টোটোও ঠিকঠাক পাওয়া যায় না এখানে যদি একটু ভালো ব্যবস্থা থাকত ব্রা বাসের ব্যবস্থা বা কোনো কিছু অন্য কোনো দিক থেকে তাহলে খুব ভালো হতো কারণ আমাদের এই জায়গাটাতে খুবই অসুবিধা হয় যদি অটো না চলে কারণ সেই সময় আমরা প্রচুর এতে পড়ি যে কোনো জায়গায় যাওয়ার সময় হয়তো হলো সেখানে ঠিক সময় গিয়ে পৌঁছাতে পারলাম না স্কুল কলেজের দিক থেকে বলতে গেলে স্কুলের দিক থেকে এখানে তো প্রচুর পরিমাণে স্কুল আছে আমাদের এখানে সরকারিই বলুন আর বেসরকারি বলুন বেসরকারি স্কুলগুলোতে এখন বেশিরভাগ বাচ্চা কাচ্চা পড়ে কারণ বেসরকারি স্কুলের পড়াশোনাটা একটু আলাদা টাইপের সরকারি স্কুলের এখন পড়াশোনাটা একটু অন্য ধরনের হয়ে গেছে সেই ক্ষেত্রে সবাই মনে করে তার বাচ্চাকে ভালো এডুকেশন দেবো সেই জন্য একটুখানি বেসরকারি স্কুলেই বেশি বাচ্চারা পড়ে তাতে কোনো অসুবিধা হয় না এবার চাকরি বাকরির ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাও খুব ভালো কারণ খুব ভালো বলতে গেলে এমনি ঠিকই আছে কিন্তু কোনো কারণে হয়তো অসুবিধা হলেও রাতের দিকে একটু অ্যাম্বুলেন্স পাওয়াটা বা কোনো গাড়ি পাওয়াটা একটু এতে হয়ে যায় যেহেতু একটা রাত একটার পর থেকে যদি কারোর কিছু হয় সেই সময়টাই একটু অসুবিধা হয় তাহলে তা নাহলে আমাদের এইখানে কোনো কিছু অসুবিধা হয় না